আমি একা কোথাও ঘুরতে যাইনি কিন্তু ছোটোবেলায় স্কুল থেকে সাইন্স সিটি ঘুরতে গিয়েছিলাম সব বন্ধুরা মিলে খুব মজা করেছিলাম সাইন্স সিটিতে অনেক কিছু দেখার জিনিস আছে অনেক কিছু রাউন্ডও আছে অনেক বিজ্ঞানের জিনিস আছে যা দিদিমুনি বুঝিয়ে দিয়েছিলেন সবাইকে আমরা তো খুব আনন্দ হয়েছিলো সারা দিন বন্ধুদের সাথে খুব মজা করেছিলাম বাড়ি ফিরতে ফিরতে সেই দিন রাত হয়ে গিয়েছিলো বন্ধুদের সাথে কাটানোর এই একটা দিন আমি আমার জীবনে কখনোই ভুলবো না